কে বলছেন হ্যাঁ কেন বলেন তাই নাকি আমার খুব যাওয়ার ইচ্ছা আদ্যা মায়ের মন্দিরে আমিও ভাবতেছিলাম একটা প্ল্যান করবো কালী পুজোর আগের দিন যাবেন কালী পুজোর আগের দিন যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ওখানে পূজা খুব নিষ্টা সহকারে হয়

মনে শান্তি আমি যাই নি আমি আমার যাওয়ার খুব ইচ্ছে ছিলো আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে যাবো ঠিক আছে ওই নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপনার ফ্যামেলির সবাই যাবে তাহলে পাশের বাড়ির রুপা দিদিকেও বলবেন সবাই যাবে আমি সেটা আবার জানি না ঠিক